সাঁতার কাটার সময় নানান রকম আপনি সমস্যার সম্মুখীন হবেন যেমন আপনি যখন প্রথম প্রথম সাঁতার শিখবেন তখন দেখবেন সাঁতার কাটতে পারছেন না ডুবে যাচ্ছেন তখন আপনার কারোর সাহায্য লাগবে এরকমই ঘটনা আমার সঙ্গে ঘটেছে একবার একটা খরস্রোতা নদীতে স্নান করতে গিয়ে আমার পা স্লিপ স্লিপ খেয়ে নদীতে আমি পড়ে গিয়েছিলাম নদীতে পড়ে গিয়ে তখন আমি সাঁতার জানতাম না তখন ছটকাচ্ছিলাম জলের মধ্যে হাত পা নাড়ছিলাম সেই সময় আমার বাবা গিয়ে আমাকে বাঁচিয়েছিলেন এরকমই হয়েছিল আর তারপর থেকে ওই যে ডুবে গিয়েছিলাম খরস্রোতা নদীতে আমি আর সাঁতার কাটতে আমার মনে একটা ভয় বসে গিয়েছিল সেই ভয়টাই আমার বাবা আমাকে বুঝিয়েছেন যে এরকম ভয় পেলে হবে না তোমাকে সাঁতার তুমি যখন সাঁতার শিখবে তখন তুমিও সাঁতার কাটতে পারবে তখন আমি আস্তে আস্তে আমার বাবা আমাকে সাঁতার কাটা শেখাল বাড়ির পাশের একটা ছোট্ট পুকুরে আমি সাঁতার কাটা শিখলাম আস্তে আস্তে সাঁতার কাটতে কাটতে আমার মনের সেই ভয়টা কাটল তার পরে আমি তখন অতটাও বেশি ভয় পেতাম না সাঁতার কাটতে তার পরে খরস্রোতা নদীতে আমি আবার স্নান একবার গিয়েছি তখন আমি আবার সাঁতার কাটছি ওখানটায় দেখছি যে যে সাঁতার কাটতে আমার আর কোনো অস খরস্রোতা নদীতে সাঁতার কাটতে আমার বেশি অসুবিধা হচ্ছে না আর তাই ওই এই থেকেই আমার ওই খরস্রোতা নদীতে সাঁতার কাটার ভয়টা চলে গিয়েছে এর জন্য আমার বাবার একটা খুবই ই কৃতিত্ব আছে তাই আমি আমার এই কৃতিত্ব আমার বাবার আছে ওই আমাকে সাঁতার শেখানোর জন্য আর তারপর থেকে তাই সেই যবে থেকে আমি সাঁতার শিখে গিয়েছি তারপর থেকে আমার ওই ভয়টা কেটে গিয়েছে খরস্রোতা নদীতে আমি যবে থেকে সাঁতার কাটা শুর করেছি তারপর দিয়ে আমার সব ভয় কেটে গিয়েছে এভাবেই আমি আমার ভয়কে জয় করতে পেরেছি